আমি অনলাইনে একটি মোবাইল ফোন অর্ডার করেছিলাম এবং এটি সঠিক টাইমে আমার কাছে আসেনি এবং যখন এসেছে তারপরেও এটি প্যাকেজটি খোলা ছিল এবং এর মোবাইলের স্ক্রিনটাও ভাঙ্গা মোবাইলে স্ক্র্যাচ ছিল ক্যামেরা আমি যেটা ভেবে অর্ডার করেছিলাম কমেরটি সেই মত নয় ক্যামেরার গুণগত মান খুবই খারাপ সাউন্ড সিস্টেমও খুবই খারাপ মোবাইলের ডিসপ্লে দেখে একদম আমি খুশি হইনি মোবাইলে ডিসপ্লেতে কিছুই দেখা যাচ্ছে না মোবাইলের ব্যাকসাইড প্যানেল অনেক স্ক্র্যাচ আছে মোবাইলটি মনে হয় এটি আসতে আসতে সঠিক অবস্থায় আমার কাছে পৌঁছাতে পারেনি